আমাদের এই উত্তর চব্বিশ পরগনার মানুষের অনেক পরিবর্তন হয়েছে এই পৃথিবীতে এত উন্নতি হয়েছে যে বলে বোঝাতে পারব না এখানে শিক্ষা ব্যবস্থাও ভালো হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাও ভালো হয়েছে মানসিক মানুষের মানসিক চিন্তাধারাও বদলেছে ছেলেদের পড়াশোনার ব্যবস্থা এত দারুণ করে দিয়েছে হাসপাতালে রোগীদেরও বিনা পয়সায় ওষুধ দেওয়া তার কোনো টাকা না নিয়ে প্রেসক্রিপশন ছাড়াই সব কিছু ভালোভাবে যত্ন করছে রোগী ভর্তি হলে সেখানে ভালো বেডের ব্যবস্থা করে দিয়েছে আর শিক্ষাগত ব্যবস্থাও দারুণ করে দিয়েছে ছেলেদের বিনা পয়সায় পড়া পোশাক বিতরণ অনেক কিছু পরিবর্তন করেছে মানুষের ব্যবস্থাও খুব দারুণ করে দিয়েছে মানুষের ব্যবস্থা যাতায়াতের একবারে গাড়ি বাস সবেরই সব ব্যবস্থা করে দিয়েছে মানুষের কোনো অসুবিধাই হয়নি এখানকার মানুষের এখানের মানুষের পরিবর্তন এত দারুণ হয়েছে যে বলে বোঝাতে পারব না এখানের মানুষের আগে উন্নতি তেমন ছিল না এখন উন্নতি এত ভালো হয়েছে যে কী বলব স্বাস্থ্য দিক থেকেও খুবও ভালো স্বাস্থ্য ব্যবস্থাও ভালো শিক্ষা ব্যবস্থাও ভালো আর মানুষের মানসিক চিন্তাধারা এত বদলেছে আগে মানুষের মানুষরা মানুষকে গণ্য করত না এখন মানুষের এত মানসিক চিন্তাধারাটা বদলেছে যে কোনো মানুষকে একটা খারাপ ভাষায় কোনো কথা বলে না সব মানুষকে ভালো করে কথা বলে মানে মানুষের শিক্ষাদানটা এত দিয়েছে পরিবেশটা এত ভালো করেছে যে এখানের মানুষরা অন্যান্য মানুষের থেকে খুব ভালো কোনো কাউকে কোনো খারাপ কথাও বলে না কিছুই করে না তাই অনেক পরিবর্তন ও উন্নতি দারুণ হয়েছে